আমাদের গ্রামের প্রচলিত ভাষা এই যেমন আমাদের গ্রামের বয়স্ক মহিলারা বলে কোথায় যাস কী করছিস খাবি রে দিবি রে আবার দেখা যাচ্ছে এখান থেকে কিছুটা দূরে গেলে দেখা যায় ওরা বলে কেডা কড়ে যাস কী করিস এরকম করে দেখা যাচ্ছে আবার কিছুটা দূরে গেলে বোঝা যায় তারা অন্য রকম বলে কী করছোস দিবা না নিবা না এই সব গ্রামের ভাষা তো সব রকম প্রচলিত আছে আমাদের এখানেও যেরকম আছে খাবে না দেবে না নেবে না সকলের মতো চলতে হয় যখন যেখানে যাই তখন সেখানকার ভাষা বলতে হয়

তার পরে যেরকম বলা হয় ছাই দিয়ে দাঁত মেজে কোলগেটের মতো হাসি ভাত আনতে পান্তা ফুরোয় বড় বড় ফুটানি এরকম কিছু কথা আছে